আমি সাঁতার শেখার জন্য অপরকে সাহায্য করেছিলাম কারণ আমি খুব ভালোভাবে সাঁতার শিখতে পারতাম সেই জন্য পাশের বাড়ির বন্ধুদেরকেও বলেছিলাম চল তোকে আমি সাঁতার শিখিয়ে দেবো সেই কারণে আমি ওদেরকে পুকুরে নিয়ে গিয়েছিলাম পুকুরে নিয়ে যেয়ে আমি ওদেরকে সাঁতার শিখিয়েছিলাম তারা বাড়িতে এসে বলেছিল মা জানো আজকে খুব আমি আনন্দ পেলাম আমাকে ওই বন্ধুটি সাঁতার শিখিয়ে দিয়েছে এভাবে আমি ওদেরকে একে একে করে পাঁচ ছজনকে প্রায় সাঁতার শিখিয়ে দিতাম আমাদের ওই সামনের পুকুরটিতে এরকম কঠিন পরিস্থিতির সম্মুখীনেও আমাকে কিন্তু পড়তে হয়েছিল কারণ একটা ছেলে ডুবে যাচ্ছিল ডুবে যাওয়ার সম্ভাবনা হয়েছিল কারণ আমি ওই পাঁচ ছজনকে যখন সাঁতার শেখাতে গিয়েছিলাম তখন চা পাঁচজনকে শেখাচ্ছিলাম আরেকজন যে ছয় নম্বরটি উনি কিন্তু ডুবে যাচ্ছিলেন কারণ ওনার দিকে একটু না লক্ষ করার জন্য উনি কিন্তু ডুবে যাচ্ছিলেন ভিতরের দিকে তাই সাঁতার যখন শেখাতে হতো আমারই ভুল ছিল আমি এ সবাইকে পাড়াতে রেখেছিলাম পাড়াতেই আমার রাখা তাদেরকে উচিতও ছিল প্রথমে আমি তাদেরকে পাড়াতে রেখেছিলাম কিন্তু সবাই একে একে সবাই ঝাঁপ মেরে দিল জলের ভেতরে তাদের সবাইকে কী করতে হবে যারা যাদেরকে সাঁতার শেখানো হয় যে একে একে করে পুকুরের পাড়ে দাঁড়াতে হবে একজনের সাঁতার শেখা হলে আরেকজনকে আসতে হবে আরেকজনের সাঁতার শেখা হলে অপর আরেকজনকে আসতে হবে এভাবে কিন্তু সাঁতার শেখা যায় কিন্তু আমি যখন সাঁতার শিখিয়েছিলাম ওই ছজনকে তখন আমার এত লক্ষ ছিল না আমি সবাইকে একসঙ্গে হুড়মুড় করে সাঁতার শেখাতে আরম্ভ করে দিয়েছিলাম সেই কারণে ছনম্বর যে ব্যক্তিটি ছিল তিনি কিন্তু ডুবে যাচ্ছিলেন ওই সবাইকে একসাথে হুড়মুড় করে সাঁতার শেখানোর কারণে কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হয়েছিল আমি এই পরিস্থিতিকেও ওই ছেলেটিকে সাহায্য করেছিলাম কারণ আমি যখন সাঁতার শেখাচ্ছিলাম বাকি পাঁচজনকে বললাম যে তোমরা আজকে বাড়ি চলে যাও আমি ওকেই সাঁতার শিখিয়ে তার পরে যাব উনি ডুবে যাচ্ছিলেন সেই কারণে যখন সাঁতার শেখানো দরকার কাউকে তখন একে একে করে সাঁতার শেখানো উচিত ছজনকে একসঙ্গে সাঁতার শেখানোর কোনো দরকার নেই